রাজ্যে স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও বিভিন্ন ধরনের টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হয় গ্রামীণ অঞ্চলে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতেও বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন এবং ভাইরাস ঘটিত অসুখগুলিতে অ্যান্টিডোট হিসেবে বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয় তাছাড়া বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও নানা রকমের টেলিমেডিসিন দেওয়া হয় এবং সদর হসপিটালগুলিতেও বিভিন্ন ধরনের টেলিমেডিসিন দেওয়া হয় পৌর এলাকায় পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও মেডিসিন পরিষেবা খুবই ভালো এগুলি থেকেও বিভিন্ন ধরনের ভ্যাকসিন এবং মহিলা সংক্রান্ত বিভিন্ন ধরনের টিকাকরণ ও ওষুধপত্র দেওয়া হয়